ভারতীয় মিডিয়া সম্পর্কে আমার ধারণা খুব ভালো আমার মতে যদি মিডিয়া না থাকতো তাহালে আমরা ঘরে বসে দেশ বিদেশের কথা জানতে পারতাম না সংবাদ পত্রিকা এবং সংবাদ মাধ্যমে টিভি চ্যানেলে আমরা যা দেখি তাতে আমরা সারা দেশ বিদেশের খবর পাই দেশে কী ঘটনা ঘটছে বিদেশী কী ঘটনা ঘটছে কার সঙ্গে কার যুদ্ধ চলছে কে কখন শান্তি চাইছে সবই আমরা তার থেকে জানতে পারি এমন কী নানারকম বিনোদনের খবরও আমরা পাই যেমন ক্রিকেট ফুটবল এই সব ম্যাচে কী হচ্ছে তারপর বিনোদোনমূলক আরও ঘটনা সব আমরা জানতে পারি সেগুলো জানার জন্য সংবাদ মাধ্যম থাকা খুবই জরুরি এছাড়াও যেরকম সরকারি চাকরির কথা বলা হয় বা বেসরকারি চাকরি সেসব কথাও পেপারে লেখা থাকে সংবাদপত্রের মাধ্যমে আমরা সেগুলো দেখতে পাই এবং জানতে পারি কোথায় কোন কর্মী নিয়োগ হবে তার সাহায্যে আমাদের কর্মসংস্থানও হয় তাই আমার জন্য এটি খুব উপকারী এছাড়াও আমি আনন্দবাজার পত্রিকা পড়ি কর্মসংস্থান পড়ি এই সব পত্রিকা দেখি এবং বাংলার ট্যা নিউস চ্যানেল বলতে মিডিয়ার চ্যানেল চব্বিশ ঘন্টা দেখি রিপাবলিক ভারত দেখি নিউস এইট্টিন দেখি এই চ্যানেলগুলিতে খুবই ভালো নিউস দেখা যায় আমি সব জানতে পারি প্রতিটা খবর আমি রাখি তাই আমার নিউস দেখতে খুবই ভালো লাগে আমি সব সময় খবরের সাথে থাকার চেষ্টা করি দেশের সব কথা জানার চেষ্টা করি এ দেশে থেকে যদি এ দেশের খবর না জানতে পারি তাহলে খুব লজ্জাজনক তাই এই মিডিয়া আমাদের অনেক সাহায্য করে দেশের সব কথায় মাথা ঘামানোর জন্য এই ব্যাপারে আমি খুব উপকৃত যে এই মিডিয়ার ব্যবস্থা আমাদের সমাজে প্রচলিত আছে এবং সবাই দেখেও এই জিনিস দেখা খুবই জরুরি নাহলে মানুষ ছোটো থেকে ছোটো খবর জানতে পারবে না দেশে এতো ঘটনা ঘটে যায় তা আমরা সচরাচর জানতে পারি না মিডিয়ার সাহায্যেই সেগুলো আমাদের ঘরে ঘরে পৌঁছে যায় আমরা সতর্ক হই নানারকম বিপদজনক কা ঘটনা থেকে আমরা সতর্ক হই নানারকম চ্যা চ্যানেল থেকে আমাদের বলা হয় এই ঘটনা এইভাবে ঘটতে পারে অন্য ঘটনা এইভাবে ঘটতে পারে তাই আমি খুবই উপকৃত মিডিয়ার জন্য